আমার সবচেয়ে বিলাসবহুল ট্রিপ বলতে আমার মামার বাড়িতে আমার মামার বাড়ি যাওয়াটা আমার বেশি আনন্দ মনে হয়েছিলো কারণ সেটি ছিলো চরণে চরণে আমরা গেছিলাম পুরো ফ্যামিলি মিলে ওখানে গিয়ে আমরা অনেক মজা করেছিলাম কারণ কলকাতায় থেকে আমরা যদি গ্রামে যাই সেটা তো ভালো লাগবেই আর সেখানের চাষবাস চাষবাসটাও ভালো ছিলো গরু গরু গরু থাকতো ধান ধা মানে মাঠে আর মাঠে চাষ হতো গম চাষ হতো ধান চাষ হতো যেগুলো দেখতে আমাদের ভালো লাগত কারণ কলকাতা শহরে তো এই সব কিছুই হতো না গ্রামেই এই সব হয় আর ফ্যামিলি মিলে আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে মন্দিরে পুজো দিতে গিয়েও আমরা অনেক ভালো মজা করেছি সেখানে মেলা বসেছিলো মেলাতেও আমরা গেছিলাম মেলাতে অনেক কিছু মানে দোলনা চড়েছি অনেক মজা করেছি খেয়েছি ঘুরেছি যেকানে ফ্যামিলিরা থাকবো সেখানে তো মজা হবে আর এটিকে আনন্দদায়ক মনে হয়েছে কারণ ফ্যামিলি একসাথে ছিলাম বলে আনন্দদায়ক মনে হয়েছে কারণ মামার বাড়িতে আমরা অনেক দিন পর পর যাই আর মামার বাড়িতে গেলে খুব মজা হয়